আমাদের কিছু দিন হল টিভিটি কেনা হয়েছে এবং সবাই আমরা দেখে খুব আনন্দ পাই সন্ধ্যায় এতে সময়ও খুব ভালোভাবেই কেটে যায় কিন্তু এই টিভিটা যতই ভালো লাগছে ততই খারাপও লাগছে এবং বিরক্তও লাগছে কারণ বাড়িতে ছোট্ট বাচ্চা সেও এই আমাদের কাছে টিভির সামনেই বসে আছে সে যেভাবে পড়াশোনা করছিলো আর পড়াশোনাও করছে না এবং টিভি সবসময় কার্টুন বাচ্চাদের খেলা এই সব দেখছে এমনকি আমার ঘরের পরিবারেও দেখছি একটা কেমন যেন খারাপ প্রভাব পড়ছে টিভিতে সিরিয়াল দেখে তার খারাপ জিনিসগুলো পরিবারের মধ্যে কাজ করাচ্ছে সেটা আমাকে খুবই খারাপ লাগছে